সাধারণ ধরনের পোলট্রি খাওয়ার বলতে আমরা বিভিন্নভাবে খাওয়ার খাওয়াই যেমন যারা পোলট্রি চাষ করে ব্রয়লার চাষ করে তাদের খাওয়ার বলতে তারা ম্যাশ বেশি খাওয়ায় এবং যারা ঘরোয়াভাবে চাষ করে মো সেইগুলো ঘরোয়া মুরগিদের ভিতরে ধান গম ভুট্টা এগুলো দিয়েই যা খাওয়ার খাওয়ায় এছাড়াও আছে যেমন কয়লার তারপর অস্ট্রেলিয়ান মুরগিগুলো এগুলোও চাষ করতে গেলে আমাদের ঘরোয়া যে চালের কুঁড়োগুলো পাওয়া যায় তার সঙ্গে চাল এবং গম মিশিয়ে খাওয়ানো হয় এছাড়া যারা খামার করে খামার করে যারা তারা বেশিরভাগই ওই ম্যাশ খাবার কিনেই খাওয়ায় তাতে তাদের মাংস বৃদ্ধি হয় এবং তাড়াতাড়ি বিক্রিও করতে পারে এছাড়া আমি যদি আমার ওই গুণগত মান এবং পণ্য হিসাবে তাদের খাওয়াতে চাই তাহলে আমি ম্যাশই ব্যবহার করব ম্যাশ ব্যবহার করতে আমার মুরগির যতটা ওজন হবে এবং মাংসের দরে বিক্রি করতে পারব তাছাড়া যদি আমি ডিম পেতে চাই তাহলে শক্ত জাতীয় খাওয়ার যেমন চাল গম ভুট্টা এইগুলো দিয়ে মুরগির ডিমের মুরগি হিসাবে ব্যবহার করব তাহলে ডিমটাও আমরা সেইভাবে বিক্রি করতে পারব এবং আমাদের কিছুটা আর্থিক দিক থেকে স ভালো হতে পারে